ট্যারিস আর বাগানের মধ্যে যেই গাছের উর্বরতা আপনার বাগানের মধ্যে যে গাছের উর্বরতা খুবই দ্রুত সেইগুলো আমরা যেহেতু কল কলের মাধ্যমে পাইপ ফিট করে আমরা কলে জল দিই জলের মাধ্যমে গাছ খুবই তাড়াতাড়ি উর্বর হয় এবং কি প্রকৃতির সৃষ্টি যে বৃষ্টি সেটার মাধ্যম দিয়ে আপনার বৃষ্টি করে এবং মাটিতেও শোষিত হয় কিন্তু ট্যারিসের মধ্যে যেসব গাছগুলা আমরা উর্বর করি দেখতে খুবই ভালো লাগে কিন্তু তাকে আলাদা করে জল দিয়া ওকে সুন্দরভাবে রাখা টাইম টাইম টাইম করে আপনার জল দিতে হবে সার দিতে হবে কিন্তু মাটিতে যেই আপনার গাছ উর্বর হয় সেগুলো অতটা আপনার অতটা কেয়ার না করলেও চলবে যেহেতু মাটি একটা যে আশ থাকে বাগানের মধ্যে সেটি খুবই ঐতিহ্য হবে আর আপনার ট্যারিসের মধ্যে যে সব গাছ লাগাতে আমাদের টবে লাগানো হয় সেই টবে লাগানোর ফলে গাছে উর্বরতা কম থাকে তাদের প্রতি আমাদের ধ্যান দিতে হয় ওর জন্য এই এই বিষয়টা থাকে